হ্যাঁ ডাক্তারবাবু ডাক্তারবাবু

বলছি যে আমি কোচবিহার আপনি কোচবিহার মিশন হাসপাতাল থেকে বলছেন বলছি যে ডাক্তারবাবু আমার মানে ডান দিকের ডান পেশিটা বলছি প্রচুর ব্যথা করছে হুম ওটা অনেক জায়গায় দেখিয়েছি বাট ভালো হয়নি ওটা তা কী করা যায় মানে কালকে আপনি থাকবেন সাড়ে দশটা ওই দশটার সময় আর কি যেতাম আমি হ্যাঁ আপনি নাম নামটা লিখিয়ে দিন আমি কালকে যাব মানে অনেক জায়গায় ডাক্তার অনেক জায়গায় দেখালাম কিন্তু ওটা মানে ঠিক হচ্ছে না যন্ত্রণাটা থেকেই যাচ্ছে ওষুধ খাচ্ছি দু দিন চার দিন ব্য্যথা কমছে আবার সেই ব্য্যথা আবার আগেকার মতো হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে কালকে আমি দশটার সময় যাচ্ছি না কি

কখন দশটার পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমি দশটার পরেই যাচ্ছি আপনি থাকবেন তো আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে রাখুন তাহলে কালকে আমি চলে যাব